হ্যালো কেমন আছিস এই চলছে তা মঙ্গলবার কোচিং সেন্টার গিয়েছিলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই তো আমি তো যেতে পারলাম না ওই দিনকে একটু শরীর খারাপ ছিলো তো ওই দিনকে কী করালো স্যার ও ইতিহাসের উপর নোটস লিখিয়েছে আচ্ছা নোটসগুলো কি তোর কাছে আছে এই মুহুর্তে তা তুই এক কাজ কননা ঘরে ফিরে আসার পর কল করিস আর আমি তাহলে তোকে আমার মেল আই ডিটা তোকে দিয়ে দেবো তুই ওখানে পাঠিয়ে দিস আমাকে ফটো তুলে

আচ্ছা তুই কখন ফিরবি বলতো ও আচ্ছা তাহলে এক কাজ করি আমি তাহলে এক বিকেলে না গিয়ে একেবারে সন্ধ্যাবেলাই যাচ্ছি তোদের বাড়ি ওই ভেবে নে সাড়ে ছটা সাতটা আচ্ছা তাহলে আমি গাড়ি নিয়েই যাবো চিন্তা নেই আচ্ছা আচ্ছা হুম হুঁ আচ্ছা কাকু কাকিমা ভালো আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই চলছে আর কি আর বল বাকি কাজবাজের কী খবর পি জির খোঁজ খবর নিচ্ছিস যা হোক এই কোচিং সেন্টার থেকে তো ভালোই নোট দিচ্ছে শ্রাবন্তী কোচিং সেন্টার থেকে দেখি যদি কাজে লাগে পড়ি কী আর বলবো ঠিক আছে রাখি রে পরে দেখা হলে কথা হয়